আমার দিক থেকে এখনকার সময়ের যে আইনি ব্যবস্থাটা সেটা খুবই খারাপ কেননা ধরুন কোনো একটা পার্টি ধরুন তৃণমূলের কথাই বলি ধরুন তৃণমূলের দল জিতেছে বি জে পি যারা যে সব কর্মীরা বি জে পি দলকে সাপোর্ট করত বা সাপোর্ট করেছে তৃণমূল কর্মীরা তাদেরকে মারছে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে এমনকি মার্ডারও করে দিচ্ছে ঠিক তার বিপরীতও হচ্ছে যখন বি জে পি দল জিতছে তখন তৃণমূল কর্মীদের হত্যা করা হচ্ছে মারপিট করা মারা হচ্ছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এগুলো করা কিন্তু উচিত না আবার এতে কিন্তু সরকারের কোনো ক্ষতি হচ্ছে না বা যারা দলের লিডার তাদেরও কোনো ক্ষতি হচ্ছে না এগুলোকে ভুগছে জনসাধারণ বা সাধারণ মানুষেরাই ভুগছে আবার এই চারপাশে যে সবজির দাম এত বেড়ে যাচ্ছে ডিমের দাম এত বেড়ে যাচ্ছে সাধারণ মানুষ টাকা আর্থিক অবস্থার জন্যই কিছু খেতে পারছে না এগুলো ঠিক করা উচিত আবার কোনো কেস হলে সেগুলো যখন উকিল লড়ে ঠিক তার বিপক্ষ দলেরা তাকে ঘুষ দিয়ে কেসটাকে ইচ্ছে করে হারিয়ে দেয় যাতে তারা জিতে যায় এইগুলো করে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে আমি চাই যে দেশের এই আইন ব্যবস্থাগুলো উন্নতি করা হোক